অ্যা হ্যাঁ আমি সবথেকে শ্রেষ্ঠ রান্না বানিয়েছিলাম মাংস করেছিলাম তো সেটা থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি যে মাংস কেমন করে কী রান্না করতে হয় এটাই আমার সবথেকে শ্রেষ্ঠ রান্না